আমি ছোটোবেলা থেকে আঁকা শিখি আমি আঁকতে খুব ভালোবাসি আমি বড়ো হয়ে আঁকার উপরে কিছু করে নিজের পায়ে দাঁড়াতে চাই আমি আগে স্কুলে আঁকা শিক্ষকের কাছে শিখতাম তিনি আমাকে খুব ভালোভাবে আঁকা শেখাতেন আমার জীবনের লক্ষ্য হল পড়াশোনার সাথে সাথে জীবনে আঁকাকেও সাথে নিয়ে যাওয়া এবং ভবিষ্যতে একে নিয়ে কিছু করা আমি জীবনে অনেক বড়ো অঙ্কনশিল্পী হতে চাই যাতে সবাই আমাকে অঙ্কনশিল্পী হিসাবে চেনে আমি ছোটোবেলা থেকে আঁকায় খুব ভালো তাই আমার বাড়ির লোক আঁকার স্কুলে আমায় ভর্তি করে এমনকি ব্লকে নানান প্রাইজও পেয়েছি অঙ্কন বিষয়ে আমাদের এখানে কিছু বিখ্যাত আঁকার কলেজ আছে সেখানে ভর্তি হলে আশা করছি বড়ো হয়ে বড়ো বড়ো জায়গায় যাওয়া যাবে যেমন ভয়নামিক কলেজ এটি খুব ভালো এবং যারা আঁকাতে জীবনে কিছু করতে চায় তাদের উচিত এখানে ভর্তি হওয়া আমিও চাই আশা করছি তারপর বড়ো জায়গায় পৌঁছোতে পারব ছোটোবেলায় যা চিত্র দেখতাম তাই খাতায় এঁকে ফেলতাম আঁকার জন্য মাঝে মাঝে স্কুলও বন্ধ করতাম কারণ আমি পড়াশোনার সাথে আঁকা বেশি ভালোবাসি